সমসাময়িক শিল্প এবং ভাস্কর্যের ভূমিকা বলতে আমি বুঝি যে যে শিল্প যেমন মিত মাটি দিয়ে মূর্তি তৈরি করা যেমন যে কোনো পুজোর সময় যে অর্ডার আসে সেই অর্ডার অনুযায়ী মাটির মূর্তি তৈরি করা হয় এবং ঠাকুর তৈরি করা হয় প্রত্যেকটা পুজোয় সেটাই হলো সমসাময়িক ভাস্কর্যের ভাস্কর্যের শিল্প এবং এটা আমার খুবই ভালো লাগে কেননা আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে পুজো হলো অন্যতম অনেক পার্বণ যেমন দুর্গা পুজো হয় কালী পুজো বাসন্তী পুজো লক্ষ্মী পুজো গণেশ পুজো বিভিন্ন রকম পুজোর মধ্যে আমরা অনুষ্ঠান করে আমরা আমাদের আনন্দটাকে উপভোগ করি এবং এই ঠাকুরের মূর্তি আমাদের আনন্দের একটা অংশ এই যে বিভিন্ন রকম দুর্গাপুজোয় ঠাকুর দেখতে মানুষ বেরোয় সুতরাং এই যে হাতের কাজ এটা এতো সুন্দরই হয় অনেকের হাতের কাজ ঠাকুরটা দেখতে এতো সুন্দর লাগে সেটা দেখার জন্য দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করে দেখতে আসে এবং এটা অন্যান্য শিল্প থেকে বি সম্পূর্ণ আলাদা যেমন হাতের তৈরি কাজ এই সব জিনিসের থেকে সম্পূর্ণ আলাদা যেগুলো বাড়ি বসে তৈরি করে মানুষ মালা মাদুর এইগুলো যেমন প্রয়োজন আর এই ঠিক ঠাকুর এটাও মানুষের খুব প্রয়োজন